আমি আমার ছেলের শিক্ষা করা শিক্ষা প্রসন্ন করাতে চাই কারণ এখন সব কিছুতে কম্পিটিশন হয় পড়াশুনোতে কম্পিটিশন হয় পরীক্ষাতে কম্পিটিশন হয় সব কিছুতে কম্পিটিশন হয় এখন যে পড়াশুনো শিখবে সে এখন মাথা উঁচু করে বাঁচতে পারবে তার উজ্জ্বল ভবিষ্যৎ হবে যারা পড়াশুনো শিখবে না তারা তো এখন মানে তারা তাদেরকে কেউ সম্মানও করবে না আমি আমার বাচ্চাকে ভালো করে লেখাপড়া শেখাতে চাই তাকে মানুষের মতো মানুষ করতে চাই যাতে তার সম্পূর্ণ ভবিষ্যৎ উজ্জ্বল হয় তার সে যেন নিজের পায়ে দুমুঠো খেতে পারে কারো কাছে হাত পাততে না হয় সেই জন্য পড়াশুনো শেখাতে চাই আমি